আমি ছোটবেলায় বিদ্যালয়ে সেলাই ক্লাসে অংশগ্রহণ করেছিলাম একটি প্রতিযোগিতাতে সেই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল একটি করে টেবিলক্লথ বানিয়ে সেটিকে প্রতিস্থাপন করা কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আমি অনেকদিনই প্রায় স্কুল যেতে পারিনি এবং আমাদের সেলাইয়ের দিদিমণিও ছিলেন খুব কড়া না আসতে পারার জন্য তিনি পরে আমাকে অনেক বকেছিলেন এবং যেদিন আমি স্কুল যাই সেদিন দেখি আর মাত্র একদিন বাকি টেবিলক্লথ জমা দেওয়ার তারপরে আমি একদিনের মধ্যে তো সেটাকে শেষ করতে পারিনি এবং আমার আরও কিছুদিন লেগে গিয়েছিল কিন্তু তাও আমি কোনোরকমে আমাদের দিদিকে অনুরোধ করে বলে দিদি আমাকে শেষ পর্যন্ত চারদিন আরও সময় দিয়েছিল আগের একদিন এবং পরের চারদিন এই দুটি মিলে মোট পাঁচদিন ছিল আমার কাছে এবং আমি পাঁচদিনের মধ্যে সেই টেবিলক্লথটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করেছিলাম এবং আমি শ্রেণীতে দ্বিতীয় এসেছিলাম